ভারতের সরকারি ভাষাটি হলো দেবনাগরী অক্ষরে হিন্দি হিন্দি ভাষাটি সাধারণত ভারতের সমস্ত জায়গায় চলে তো হিন্দি এমন একটি ভাষা যেটার সাথে আমাদের ভারতের প্রতিটি রাজ্যের সঙ্গে কথা বলা যেতে পারে এছাড়াও আমাদের যখন ভারতের ভারতের সাথে অন্য কোনো দেশের কথাবার্তা চলে তো তখন আমাদের প্রধান ভাষা হয় ইংরেজি ইংরেজি এমন একটা ভাষা যেটার সাথে ভারত ছাড়াও নানা দেশের সঙ্গে সম্পর্ক বা বৈচিত্র্যগত তৈরি করতে গেলে ইংরেজি ভাষাটা আমাদের কাজে লাগে তো ইংরেজি ও হিন্দি হলো আমাদের প্রধান ভাষা ভারতের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান ভাষা হলো বাংলা যেটাতে আমি কথা বলি আমরা কথা বলি তো সেইটাই হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষাটাও খুব ভালো বাংলা ভাষাটা বলতেও যেমন সুন্দর লাগে তেমন বলাও হয়ে যায় কিন্তু আমি শুনেছি হিন্দি ইংরেজির থেকে বাংলা ভাষা না কি সব থেকে কঠিন উচ্চারণে কিন্তু আমার সেটা মনে হয় নি যেহেতু আমি ছোটোবেলা থেকে বাংলা পড়ে এসছি বাংলা বলে এসছি